হ্যাঁ আমি রিয়া পাল বলছি

হ্যাঁ আপনি কেমন ধরনের মেয়ে চাইছেন সেটা বলুন আয়া সেন্টারেও তো অনেক ধরনের থাকে অনেকেই চায় বলে যে বয়স্ক মহিলা লাগবে কেউ বলে অল্প বয়স বয়স্ক মহিলা লাগবে সেরকম আপনি কেমন ধরনের কেমন এজের মহিলা চাইছেন সেটা আমাকে যদি একটু বলেন তো তাহলে আমার সুবিধা হয় আমাদের তো অনেক ধরনেরই থাকে অনেকের অনেক রকম চাহিদা থাকে সেইরকম ধরনের আপনাদের কেমন ধরনের চাইছেন সেটা একটু আমাকে যদি বলেন তো ভালো হয় মানে তিরিশ বছর বয়সের কোনো একজন মহিলাকে পাঠালেই আপনার হবে ঠিক আছে আমাদের এখান থেকে পাওয়া যাবে আয়া পাওয়া যাবে না আপনার বাড়িতে আমি যাবো আয়া হিসাবে আর আমরা তো চব্বিশ ঘন্টা ডিউটি দিতে পারি না কারন আট ঘন্টা করে ডিউটি দিই আপনি যেহেতু বলছেন চব্বিশ ঘন্টা ডিউটি দিতে হবে সেহেতু চব্বিশ ঘন্টা ডিউটি দেবো আমরা মাসিক বেতন হিসাবে কোনো কিছু নিই না আমরা প্রতিদিনের বেতন প্রতিদিন নিয়ে নিই আমাদেরকে প্রতিদিন ওই আটশো টাকা করে লাগবে যদি চব্বিশ ঘন্টা যদি ডিউটি দিতে হয় আমরা এমনিতেই শুনুন আমরা এমনিতেই হাজার টাকা করে নিই আপনি বললেন আপনার গলা শুনে মনে হচ্ছে আপনিও একটু বয়স্ক মহিলা সেই জন্য আপনার ক্ষেত্রে একটু কম করে বললাম আটশো টাকা এর থেকে কমে করা যাবে না মনে হয় আপনার ঠিক আছে আপনি যেহেতু বলছেন সেহেতু আমি পঞ্চাশ টাকা করে কম করে দিচ্ছি যেহেতু আপনি এরকম করে বলছেন আমি পঞ্চাশ টাকা কম করে দিচ্ছি হ্যাঁ আমি সোমবার থেকে আপনাদের বাড়িতে যাচ্ছি আয়া হিসাবে ঠিক আছে আমাদের আমাদের এখানে কিছু নিয়মাবলী আছে আমি সেই সব সকল কাগজ আপনার ওখানে নিয়ে যাবো আমার সব ডকুমেন্টস নিয়ে যাবো